হ্যাঁ আমি একটি গেম পরিবর্তন করার বা একটি গেমের জন্য আমার নিজস্ব সামগ্রী তৈরি করেছি ও যেমন একটা আমি ক্রিকেট খেলার জন্য একটা ব্যাট তৈরি করেছি সেই ব্যাট সেই ব্যাট দিয়ে আমি খেলে আমার দলকে হারা জায়গায় থেকে জয় লাভ করিয়েছি এবং আমি আমার খেলার জন্য আরও কিছু জিনিস যেমন বল কিনেছি তারপরে উইকেট তৈরি করিয়েছি এবং ফুটবল খেলার জন্য নিজের নিজের জার্সি তৈরি করিয়েছি নিজের জার্সিতে নাম লিখিয়েছি এছ এছাড়াও বিভিন্ন ও খেলার সাজ সরঞ্জাম কিনেছি